হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো আমি ওই বলছিলাম ডাক্তারবাবু তোমরা কি আমতলা গ্রামের হসপিটালের পেশেন্ট তো আমি বলছিলাম কাল আমি একটু পরিদর্শন করতে যাবো তোমাদের হসপিটাল তো প্লিজ কাইন্ডলি তুমি কাউকে বোলো না আমি তোমার কাছ থেকে ইনফ্রম নিতে চাই কি ডাক্তারখানাটা কেমন চলে হসপিটালটা কেমন চলে হসপিটালের ব্যবস্থাগুলো সব কীরকম গো চিকিৎসা ব্যবস্থাটা কমন ভালোভাবে থাকাটার কথা বলছি না ওই যে ঘর তোমার টাইলস বসা ফ্যান চলে এগুলো না আমি বলছি তোমাদের চিকিৎসা ব্যবস্থাটা কেমন আর বলছি ডাক্তারবাবু রাউন্ডে কখন কখন আসেন মানে ক কয় বেলা আসেন আপনাদেরকে দেখতে আর আপনাদের হসপিটালে অক্সিজেনের ব্যবস্থা আছে তো ও তো আপনি আপনি কী কী রুগী বলেন তো আমাকে একটু আপনার কী সমস্যা ও তো কিডনির সমস্যা তো কীরকম কী ওষুদপত্র খান আপনি কীরকম কী ওষুদপত্র দেয় ভালো দেয় নাকি ওটা হসপিটাল থেকে পাওয়া যায় না লিখে দেয় কিনে আনতে হয় বাইরে থেকে হ্যালো ও আর হসপিটালে কীরকম সব অ্যাবেলেবেল জ্বরের পায়খানার তারপর অ্যান্টিবায়োটিক এগুলো কি অ্যাবেলেবেল পাওয়া যায় কাশির তো আমি কাল পরিদর্শন করতে যাবো আপনাদের হসপিটাল মানে আমার ওখানে ট্র্যান্সফার হওয়ার সম্ভবনা আছে তাই আমি ভাবছি আগে পরিদর্শন করে দেখবো তবে ওখানে আমি মানে বদলি হবো ওখানে নিবো আমি আমার এ পোস্টটা হ্যাঁ আপনি কাইন্ডলি কাউকে বলবেন না হ্যাঁ না ঠিক আছে তাহলে আমি রাখলাম কালকে এগারোটার দিকে আমি চলে যাবো আমতলা গ্রামীণ হসপিটাল আপনি একটু ঠিকানাটা বলুন তো ওই বহুতালির আশেপাশেই মুর্শিদাবাদেই তো ও আপনাদের পি আপনাদের পিন নম্বরটা একটু বলুন তো ঠিক আছে রাখলাম তাহলে ধন্যবাদ আপনি অনেক কিছু ইনফরমেশান দিলেন তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে হ্যাঁ রাখছি